হ্যাঁ দাদা আপনি আমাকে পৌঁছে দিয়েছেন খুব উপকৃত হয়েছি আমি উপকার আমার হয়েছে কিন্তু এই মুহূর্তে একটু সমস্যা দাঁড়িয়েছে আমার কাছে ফোনপে কিংবা এটিএম কার্ড আমার কাছে এই মুহূর্তে নেই কিন্তু ওটা আমাকে টাকাটা ক্যাশ নিতে হবে আপনার যত কিলোমিটার হয়েছে সেই কিলোমিটার টাকা হিসাবে আপনার আমার কাছ থেকে নিন কিন্তু ওই ক্যাশ নিতে হবে ব্যালেন্স যেটা হবে সেটা আমাকে ক্যাশেই ব্যালেন্সটা আমাকে দিতে হবে কিন্তু আমার এই মুহূর্তে কোনো এটিএম কার্ড ফার্ড কিছু কাজ করছে না নিতেই হবে আপনাকে ক্যাশে নিতেই হবে দাদা রিকোয়েস্ট আপনাকে কিন্তু ক্যাশে না নিলে আমার ট্রেন এসে যাচ্ছে আমার দেরি হয়ে যাবে একটু তাড়াতাড়ি আমাকে ক্যাশ ব্যবস্থা করে দিন আমি ক্যাশ দিচ্ছি আপনাকে আপনি আমার ব্যালেন্সটা দিয়ে দিন আমি অনেক দূরে যাব ট্রেন মিস করলে আমি আজকে আর পৌঁছতে পারব না